এখনকার তরুণ তরুণীরা তারা প্রায় ক্রম বর্ধমান রোগের সম্মুখীন হচ্ছে কারণ তখনকার দিনে মানুষ খুবই সতর্ক ছিলো তখনকার দিনে রেষ্টুরেন্ট বাইরে কোন খাবার খেত না এখনকার দিনের মানুষ বাড়ির খাবারের থেকে বাইরের খাবার খেতে বেশি পছন্দ করে তো যেহেতু এখনকার তরুণ তরুণীরা সমস্ত বাড়ির খাবার বাদ দিয়ে বাইরের খাবার খায় বাইরের খাবারে আমরা জানি যত সম্ভব বাইরের খাওয়ারে তেল জাতীয় খাওয়া রিচ মশলা জাতীয় খাওয়ার বেশি থাকে সেই জন্য শরীর অতিরিক্ত খারাপ হয় তো তাদেরকে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে বাড়ির খাবার খেতে হবে কোনো মশলা জাতীয় খাবার খাওয়া চলবে না তাদেরকে নিজেদের জীবনধারাকে পাল্টাতে হবে